আমি একটা ব্যবসা করি ব্যবসা যেমন একটা ব্যবসা করার আগে ব্যবসা করতে গেলে একটা দোকান আমার প্রয়োজন তো সেই দোকানটা যখন আমার তৈরি হলো ফার্স্ট যখন দোকানটা তৈরি হয়ে গেলো তখন আমার কী করতে হবে দোকানটা একটা পুজো করাতে হবে দোকানটা পুজো করানোর জন্য ব্রাহ্মণকে ডাকতে হবে ব্রাহ্মণকে ডাকলাম প্লাস আমার আত্মীয় স্বজনকে ডাকা হলো দোকানটা পুজো করানোর জন্য দোকানটাকে সাজাতে হবে দোকানটাকে সাজানো হলো তো দোকানটাকে সাজিয়ে পুজো টুজো করা হলো লোকজনকে ডাকা হলো তো লোকজনদেরকে প্রসাদও দেওয়া হলো তার পরে আমার যে দোকানটা দোকানটা যখন আমি আস্তে আস্তে এবারে আমি যখন বড় করতে চাইব তখন তো আমার অনেকটা টাকারই প্রয়োজন কারণ টাকা যদি না হয় না হয় তো আমি তো দোকানে মাল তুলতে পারব না আমি যদি অল্প টাকা দিয়ে আমি মাল তুলি যেমন আমার কাপড়েরই দোকান তো আমার দোকানটা যখন আমি শুরু করেছি আমি অল্প সামান্য অল্প টাকা দিয়েই আমি দোকানটা শুরু করেছি কিন্তু অল্প টাকা দিয়ে তো আমার চলছে না তখন কী করতে হবে আমার দোকানে আরও বেশি আমি অল্প আজকে পাঁচটা মাল নিয়ে আসছি তো পাঁচটা মাল বিক্রি হয়ে যাচ্ছে তো আমার নেক্সট টাইম আমার আরও দশটা মাল রাখতে হবে তো আমি দশটা যখন না রাখতে পারব আমার কাছে তো খরিদ্দার আসবে না না চলে যাবে তো সেই হিসেবে আমাকে আরও দশটা দশটার জায়গা বিশটা এমনি করে করে আমার মাল রাখতে হবে তো এর জন্য তো টাকা যদি না থাকে আমি যদি টাকা থাকে তো আমি অনেকটাই মাল তুলতে পারব আমার ভালো বিক্রিবাটাও হবে তো টাকা না থাকলে আমি তো কিছু করতে পারব না তো টাকাটা খুবই প্রয়োজন এর জন্য টাকা না হলে আমি কিছু করতে পারব না কারণ টাকা ছাড়া আমি দোকানে মাল তোলা এ তোলা আমি কিছু রাখতে পারব না মাল রাখতেই পারব না তো দোকানে এর জন্য টাকাটা আমি খুব প্রয়োজনই মনে করি